হ্যাঁ কে ববিতাদি ও হুম ভালো আছ হ্যাঁ আমরাও মোটামুটি ভালো আছি তোমার ওয়ার্ডে কেমন কাজ হচ্ছে গো হুম আমাদেরও ঠিক তাই সেরকমই হচ্ছে দেখো না কাজ তো তোমার হচ্ছে হ্যাঁ আমাদেরও কাজ হচ্ছে ঠিকই কিন্তু কাজ অনুযায়ী বেতন ঠিকঠাক পোষাচ্ছে না হুম হুম বুঝতে পারছি আর তোমাদের কিছু দিন পরে যে সেই দিনবাজার রোডে মিটিং ডেকেছে সেদিনে মিটিং আছে না কি তোমাদের হুম হুম ঠিকই বলেছ একটু বেতনটা সেদিন সবাই মিলে আর বাকি ওয়ার্ডের সঙ্গে তোমার চেনা জানা আছে না কি হুম আমাদের গ্রুপে একটা মেসেজ করলে খুব ভালো হয় মেসেজ করে জানিয়ে দিলে হুম যে ওই দিন আমরা একসঙ্গে জুটে সবাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব আগে থেকে বলা থাকলে তাহলে সুবিধা হবে আর কি

হুম নাহলে তো সেরকম একটা বলতে পারবে না অবশ্য মানুষ হ্যাঁ সবাইই এইটা নিয়ে সমস্যাটা নিয়ে সবাইই খুবই মানে আপত্তি করছে যে আমাদেরও একটু বেতনটা বাড়ানো কেন আমি আরও অনেককেই ফোন করেছিলাম তারাও বলছে যে ওই দিনকে হচ্ছে একটা সবাই মিলেই মিটিংয়ে বসলে ভালো হয় আমরা সবাই মিলেই জোর দিয়ে বলব যে কাজ যেরকমভাবে কাজ করিয়ে নিচ্ছেন বেতনের বেলায় কম দিচ্ছেন আমাদের সংসার চলবে কী করে হুম আগে এরকমটা হতো না করোনার পর থেকেই এরকমটা বেশি হচ্ছে আর কি হুম আর কিছু বলবে ববিতাদি হুম ঠিক আছে তাহলে তোমাকে পরে ফোন করব হ্যাঁ রাখছি হুম হুম